হ্যাঁ অমিত বলছি বুঝতে পারছ হ্যাঁ তা তুমি যে এই পুরুলিয়ায় কাজটায় গিয়েছিলে তো কীরকম কী অবস্থা গো কেন ম্যান সমস্যা কী গো খাটালি তো সব জায়গায় খাটতে হবে ওই ওদিকে পরিষেবা কীরকম আছে সব টাইম মতো বেতন টেতন দেয় ঠিক সময়ে না কি আচ্ছা সেটা নয় হলো মাসের ক তারিখে বেতন ঢোকায় তোমাদের ও এক তারিখ দু তারিখের মধ্যে বেতন ঢোকেনি প্রতিমাস প্রতিমাসেই সেই দশ তারিখ বারো তারিখেই ঢোকে না কি এ মাসে পাঁচ তারিখে ঢুকল সে মাসের পনেরো তারিখেও চলে যায় এরকম হয় ও তুমি শালা আমার এখানে এসো তো আসতে পারো কলকাতায় আমার এখানে তো একাধিক কাজ রয়েছে বুঝতে পারছ যেখানে হোক ঢুকে গেলে এখানে কাজের তো ধরো ওখানের থেকে অনেক কাজের সুবিধা তো এখানে বেশি তো এখানেও আসতে পারো তুমি আমার এখানে থাকতে পারো অসুবিধা হবে না এখান থেকে আমাদের কোম্পানি থেকে যে গাড়ি রয়েছে ওদের আমাদের একটু দূরে কোম্পানিটা হলো কাজের জায়গাটা বুঝতে পারছ তো আমাদের কোম্পানির গাড়ি রয়েছে গাড়ি থেকে রেগুলার সকালবেলা নিতে যাওয়া ছেড়ে যাওয়া ওটা ওরা দেয় আর ওখানে তোমার ক্যান্টিনের ব্যবস্থাটা রয়েছে বুঝতে পারছ খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিনে খুব অল্প টাকায় ওরা তো দিয়ে দেয় পরিষেবাটা তো সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আর কি হ্যাঁ আর এদিকে তোমার জলপাইগুড়িয়েও সেদিনে খোঁজ নিচ্ছিলাম আমাদের কৌশিকের কাছ থেকে ওখানেও বলছে সব একই ধরনের তোমাদের মতন সমস্যা বুঝতে পারছ তো কলকাতায় আসতে পারো এখানে তো ধরো অনেক জায়গা অনেক একাধিক জায়গা রয়েছে সংস্থা কাজের অনেক ভালো রয়েছে কোথাও না কোথাও ব্যবস্থা হয়ে যাবে এখানে বরঞ্চ পরিষেবাটা অনেক ভালো পাওয়া যাবে বুঝতে পারছ হ্যাঁ কলকাতায় আসতে পারো এখানেই ভালো হবে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে পরে তুমি আলোচনা করে ওখানে এই মাসটা কাটিয়ে নাও বেতন ফেতনগুলো উঠে যাক তারপর তুমি বরং এখানে চলে আসবে আমার এখানে বুঝলে ঠিক আছে ওই কথাই রইল হ্যাঁ